হ্যাঁ ফোন করেছিলাম একটা কথা ছিলো কিছু বলবে না আগে বলো তারপর বলবো হ্যাঁ বলছিলাম স্কুলে তখন ফুটবল খেলা হচ্ছিলো সেখানে খেলছিলাম তো স্যারদের খুব ভালো লেগেছে খেলাটা তো স্যাররা বলছে যে দমদমে হ্যাঁ একটা স্থানীয় ফুটবল সেন্টার আছে সেখানে ভর্তি হতে মানে খেলার জন্য বলছে ভর্তি হো হওয়ার জন্য মানে কোচিং নেওয়ার জন্য বলছে ফুটবলের হুম কিন্তু স্যাররা যখন থেকে বললো আমারও খুব ইচ্ছা জাগছে স্যারদের সঙ্গে আরো যোগাযোগ করার চেষ্টা করলাম স্যারদের মারফৎ তো সেখান থেকে বলছে মাসে দু হাজার টাকা করে তাদের ফিস তোর সঙ্গে যাবো তো যা জিনিস সেগুলো আমাদের নিজেদের কিনতেই হবে আর হুম তো আর একটা জিনিস যেমন ধরো কিছু কিনে দিলে ভালো হয় যেমন হচ্ছে কি ফুটবলের জন্য যে বুট হয় স্পাইক বলে মোজা নি ক্যাপ এইগুলো আচ্ছা ঠিক আছে